কভিদের টিকা নি নিতে ইচ্ছুক এবং আপনাদের কাছে আমরা যাবো কী কী দরকার হবে না ও আধার কার্ড বলছেন আচ্ছা আধার কার্ড নিয়ে যাবো আর টিকা প্রথম টিকা ওমুক তারিখ দেবে বলছে আমি গিয়েছি টিকা নিয়েছি এখনো দুটো দিতে হবে এরম করে আমি পর পর তিনটে টিকা নিলাম নেওয়ার পরে আমার সার্টিফিকেটও দিয়ে দেছে সার্টিফিকেটে এখন আমি রেখে দিয়েছি আর কোনো প্রবলেমও হয় না আমি বেশ ভারিই আছি